রান্না করার জন্য আমার প্রিয় রান্না হলো পায়েস আর এই পায়েস রান্না করতে আমি খুব পছন্দ করি কারণ আমার প্রিয় খাবারও হলো পায়েস আর এই পায়েসটা শুধু আমার প্রিয় খাবার নয় আমার বাবা আমার বাবাকে আমি সবথেকে বেশি ভালোবাসি আর আমার বাবারও এই প্রিয় খাবার হলো পায়েস তাই আমি রান্না করার সময় পছন্দের খাবার যদি রান্না করতে বলা হয় তখন আমি এই পায়েসটাকেই বেছে নিই তাই আমি এই পায়েসটা শুধু আমার বাবাকে নয় গোটা পরিবারের লোকজনকে খাওয়াই আর সবাই আমার এই রান্না খেয়ে খুব প্রশংসা করে শুধু বাবা বা আমার পরিবারের লোকও প্রশংসা করেন না আমাদের পাড়ার যে জেঠু জেঠিমারা বা কাকু কাকিমারা যারা রয়েছে তারাও আসে আমার এ রান্না খেতে কারণ তারাও মনে করে যে তারাও শুনেছেন যে পায়েস রান্না আমি খুব ভালোও করতে পারি আর পায়েসটা এত সুন্দরই করি যে তাদের মুখে লেগে থাকবে আর এই জন্যই তারা দৈনন্দিন আসে আমাকে বলে যে আমাদের জন্য পায়েস রান্না করে দে কিন্তু আমি সবাইকেই পায়েস রান্না করে খাইয়েছি আর সবাইকে শুধু নয় আমার বাবার জন্মদিনে আমি আমার প্রিয় পায়েস রান্নাটি আমি প্রতি বছরই করে থাকি এমনকি যে কোনো অনুষ্ঠান বাড়িতেও আমাকে বলে যে পায়েস রান্না করতে কারণ এই পায়েস রান্নাটা আমি এত সুন্দরই করি যে যেটা অনুষ্ঠান বাড়িতে রান্না হওয়ার পর সবাই খেয়ে খুব নাম করে তাই এই রান্না করার সময়ই এই রান্না করার কথা মনে পড়লেই আমার এই পায়েসের কথাটিই মনে পড়ে আর এই পায়েস খাওয়ার সময় আমি কোনো রকম কোনো ভাবনা চিন্তা রাখি না আমি পায়েস রান্না করে করে আমার এতটাই অভ্যাস হয়ে গেছে যে যে রান্না করার সময় আমি কোনো দিকে মনোযোগ না দিয়ে আমি খুব অল্প সময়ের মধ্যেই আমি খুব ভালোভাবে পায়েস রান্না করে ফেলি